আমি তখন আমার বয়স প্রায় পনেরো বছর তখন থেকে আমি রান্না শেখার চেষ্টা করি কারণ আমি খেতে খুব ভালোবাসি আর আস্তে আস্তে যখন বড়ো হলাম যখন আঠেরো বা উনিশ বছরের মতো হলো তখন আমি ভাবলাম যে যে খাবারগুলো আমি বাইরে খাই সেইগুলো নিজে বানালে কেমন হয় তখন আমি আস্তে আস্তে মায়ের কাছে বাঙালি রান্না শিখলাম আমার মা বিনা মশলায় কতোটা সুন্দরভাবে তরকারি যেটা পেটের জন্য ভালো খেতেও ভালো হবে কীভাবে বানায় সেটা আমাকে শেখায় আমি আস্তে আস্তে শিখি প্রথমে আমি যখন রান্না করি তখন আমার কোনোটাই কখনো ঝাল বেশি হয়ে যেতো কোনোটায় নুন বেশি হয়ে যেতো আমি বুঝতাম না কখন ঠিক তরকারিতে জল দিতে হবে কতোটা কষাতে হবে কতোটা ফুটাতে হবে কতোটা জল দিতে হবে এগুলো আমি ঠিক বুঝতাম না তো অনেক সময় অনেক তরকারি খাওয়া যায় নি প্রায় ফেলেই দিতে হয়েছে তো আস্তে আস্তে আমি শিখলাম ইউটিউবও দেখলাম যে কীভাবে সব ধরণের খাবার রান্না করা যায় তারপরে আমি ইউটিউব দেখে দেখে চাইনিজ খাবারও শিখলাম তো সেইগুলো আস্তে আস্তে আমি শিখে যেমন তার মধ্যে আমার সব থেকে প্রিয় খাবার হলো বিরিয়ানি বিরিয়ানিটা আমি প্রথম থেকে অনেকবার দশ কুড়িবার যখন আমি চেষ্টা করলাম তারপরে আস্তে আস্তে আমার ভালো হলো বিরিয়ানি তো আমি মনে করি চেষ্টা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস আমি রান্নাটা চেষ্টা করেছিলাম বলে বারবার আমায় এখন ভালো বিরিয়ানি রান্না করতে পারি